থালা বাসন ধোয়ার প্রক্রিয়া সঠিকভাবে ব্যবহার করলে শুধু থালা বাসন পরিষ্কার হয় না বরং আমাদের স্বাস্থ্যও ভালো থাকতে পারে তার জন্য প্রথমত নোংরা থালা বাসনকে পরিষ্কার জল দিয়ে সেটিকে ধুয়ে নিতে হয় তারপরে একটি স্পঞ্জে ডিটারজেন্ট বা সাবান দিয়ে থালাটিকে মাজতে হয় যদি তাতে তখনও তেল থেকে যায় তাহলে সেটিকে আরও ভালো করে ঘষতে হয় এবং একটি পরিষ্কার স্থানে সেই থালা বাসনগুলিকে রাখতে হয় আর এর থেকে ভালো উপায় এটা হয় যে আমরা যদি গরম জল ব্যবহার করতে পারি তৈলাক্ত বাসন পরিষ্কার করার জন্য আমি ডিটারজেন্ট ব্যবহার করে থাকি বা স্পঞ্জ ব্যবহার করি